আমি অ্যাকচুয়ালি বলি আমি দাদা নই আমি দিদি হ্যাঁ এবার আপনি কী বলছেন বলুন হ্যাঁ কী হয়েছে বলুন আপনি কি তাহলে রোগা হয়ে গেছেন কারণ আপনি যেরকম ফিটিং ফিটের সাইজ দিয়ে গিয়েছিলেন সেই অনুযায়ীই তো আমি ফিট করেছি না আমি তো সেরকম আপনার সামনেই তো আপনার সাইজটা মেপে নিয়ে লিখে রাখলাম সেই অনুযায়ীই তো ফিটিংটা করেছি না ছিলাম কিন্তু দেখুন আমি কিন্তু সব ফিট ফাট করে আপনাকে দিয়েছিলাম আপনার যেরকম সাইজ ছিলো সেরকমই ও তাহলে কী করবেন দেখুন একদিন আসুন তাহলে ফিটিং করে নিয়ে যাবেন কেন এক্সস্ট্রা চার্জ দেবেন না কেন আবনার ওটা আমি সেম সাইজে করেছি এখন যদি ফিট না হয় তো আমি কেন এক্সস্ট্রা চার্জ নেবো না কেন একদিন আপনি কী কিছু একদিন আগে নিয়ে গেছেন ও আচ্ছা ঠিক আছে নিয়ে আসবেন এক্সস্ট্রা চার্জ নেবো না ও ওই ওই রকম কোনো কিছু হয় নি এই দোকানে ঠিক আছে আপনারটা আবনার মাপেই করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসবেন নিয়ে আসলে আমি করিয়ে দেবো আর আপনি পরিয়ে দেখেন দেখবেন আমার কাছে ঠিক আছে হ্যাঁ সন্ধেবেলা সাতটার পরে আসবেন সাতটা পযন্ত আমি ব্যস্ত থাকবো অনেক কাজে হ্যাঁ বলুন আপনি যদি আজকে নিতে চান তাহলে আজকেই করে দেবো যদি ফাঁকা থাকি যদি না থাকি তাহলে কালকেও করে দিতে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবেন ফিটিংস করার কথা ভাবি আচ্ছা ঠিক আছে রাখুন তাহলে হুম